আমি সবেচ্ছাসবক ট্রিপ একটি ট্রিপ করেছিলাম এবং আমার এক আত্মীয়ের বাড়ি বর্ধমানে সেখানে প্রোচুর বন্যা হওয়ার ফলেই তাদের খুবই সমস্যা হয়েছিলো এবং সেখানে আমরা গিয়েছিলাম তাদের ঘর বাড়ি সব কিছু ভেঙে গিয়েছিলো তাদের খাবার কোনো ব্যবস্থা ছিলো না তারা খুবই কষ্ট পাচ্ছিলো এবং আমরা সেখানে গিয়ে তাদের খাবার জল তিরপল সব কিছুর ব্যবস্থা করি এবং তাদেরকে রান্না করে খাওয়াই স সকালে ভাত ডাল এইসব কিছু করে খাওয়াতাম এবং সন্ধ্যায় তাদেরকে রুটি দিতাম আমরা তাদের যথেষ্ট সেবা করার চেষ্টা করেছি তাদের জন্য তিরপলের ব্যবস্থা করেছি জামা প্যান্ট এইসবও তাদের জন্য নিয়ে গিয়েছিলাম আমরা সবাই মিলে এবং আমরা ডাক্তার চিকিৎসা ওষুধ সব কিছুই ব্যবস্থা করেছিলাম আমরা এই সময় তাদের অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম আমরা সমাজের ভালো করার জন্য কাজ করি এবং সেচ্ছাসেবক ট্রিপ তৈরি করি তাই আমরা এরকম দুর্যোগের খবর পেলে মানুষের অসুবিধার খবর পেলেই আমরা সেখানেই যাই